আমার কাছে যে দ্বিতীয় পণ্যটি রয়েছে তার সম্বন্ধে নেতিবাচক কিছু বলতে গেলে বলতে হয় এটি একটি চার্জার এটি আমি ফোনে মোবাইলে চার্জ দেওয়ার জন্য ব্যবহার করেছিলাম এটি অনেক দামি হলেও এটি বেশি দিন লাস্টিং করেনি এটির সমস্যা বিভিন্নভাবে দেখা দিয়েছে ফলে এটি একটি খুব খারাপ অভিজ্ঞতা হিসাবে গণ্য হচ্ছে আমার কাছে